আমার নাম তন্ময় মন্ডল আমার বাবার নাম গুনোময় মন্ডল আমার বয়স তেত্রিশ আমি সপ্তম শ্রেণীতে পড়াশুনা করেছি বাড়ির আর্থিক এখন আমি একজন গাড়ি চালক বাড়ির আর্থিক সমস্যার জন্য আমি নিজের পড়াশুনাকে চালিয়ে যেতে পারিনি আর এই জীবিকা বেছে নেওয়ার কারণে কারণ হচ্ছে বাড়ির আর্থিক সমস্যা এবার গাড়ি চালকের একজন গাড়ি চালক হিসেবে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় বা মানুষের সাথে কথোপোকথন করতে হয় মানুষের ব্যবহার কিরকম নানারকম সবই জানতে পারি এই এই পেশা আমার খুবই ভালো লাগে আমি গাড়ি চালাতেও খুবই ভালোবাসি আর এটাই বলতে চাই যে গাড়ি চালক সেবায় আমি খুবই ভালো আছি আর কি